হ্যালো

হ্যাঁ দাদা একটা কথা ছিল বলছি আপনি কি মানে গ্যাস গ্যাস এজেন্সি থেকে কিছু বলছেন না একটা কথা ছিল আর কি একটু টাইম হবে আমার জন্য বেশিক্ষণ না মানে কিছু জিজ্ঞেস করার ছিল আর কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি দাদা একটা কথা ছিল মানে আমি এক জায়গায় থাকতাম আগে এখন আমি নিউ টাউন কোচবিহারে শিফট করেছি এখানে এই কদিন হলো তা গ্যাসের মানে একা গ্যাসের ঠিকানাটা আমি যেখানে থাকতাম সেখান থেকে আর কি এইখানে আর কি ট্রান্সফার করব আর কি তা এটা কি করা যাবে বা মানে করতে কী কী করতে হবে আমাকে চেঞ্জ করতে হলে একটু যদি বলে দিতেন খুব উপকার হতো দাদা নতুন এসেছি হ্যাঁ এখানেই এখান থেকে কোথাও শিফ্ট হওয়ার চান্স নেই দাদা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ব্যাংকের পাস বই অ্যাকাউন্ট জেরক্স ও আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা ঠিক আছে